আমাদের ভারতে বিভিন্ন ভাষা আছে তার মধ্যে আমাদের আঞ্চলিক ভাষা হল বাংলা ভাষা তাই আমাদের যেকোনো আঞ্চলিক অনুষ্ঠানে বাংলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়ে থাকে এই সকল সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে মধ্যে অনেক সময় সাঁওতালি নৃত্য অনেক সময় ভাটিয়ালি গান নানান রকমের রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি এইসবের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয়ে থাকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে অনেক অনেক সময় অনেক অনেক জায়গা থেকে নানান দেশ বিদেশ থেকে সকলে আসে সেই কারণের জন্য সবার সঙ্গে সবারির একটা বন্ধুত্বের সম্পর্ক হয় তাতে যোগাযোগ ব্যবস্থাও একটা ভালোভাবে হয়ে থাকে এই সাংস্কৃতিক আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা একে অপরের সঙ্গে পরিচিত হয় তাতে অনেকটাই আমাদের উপকার লাভ করে থাকি